হ্যালো হ্যাঁ ম্যাম নমস্কার বলছি যে আমি এখন এইচএস পাশ করেছি তো আমার এখন কী করা দরকার

আমি চারশো পেয়েছি সাবজেক্ট আমার কমার্স

হ্যাঁ হ্যাঁ আমিই আমি রেল নিয়েই পড়তে চাই রেলের সঙ্গে চাকরি না এখনও তো হয়নি

হ্যাঁ আর কি করলে ভালো হয় একবার বলে দিন না এখন তো সেমনি বাড়ির পরিস্থিতি ভালো নেই তো এখন আমাকে কাজই করতে হবে আচ্ছা

হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর হুম আচ্ছা আর কী করলে ভালো হয়

আচ্ছা হুম

হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ এইচএস থেকে তো অত মানে ইয়ে হয় না মানে ভালো অতটা হয় না হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে

আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে হুম আর কিছু যদি হয় নোটস তাহলে একটুখানি পাঠিয়ে দেবেন গ্রুপের মধ্যে মানে হোয়াটসঅ্যাপে আমাকে সেন্ড করে দেবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি রামকৃষ্ণতে পড়তাম হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ মোটামোটি পারি হ্যাঁ হ্যাঁ মোটামোটি পারি হ্যাঁ হ্যাঁ ইংরেজি ভালো পারি আচ্ছা ঠিক আছে ম্যাম আপনি পরে কথা বলছি বলছি ঠিক আছে রাখছি